আমার একটা কৌশল বা টিপস জানা আছে সেটা আঁকার ক্ষেত্রে যখন ওয়াটার কালার করি আমরা সেক্ষেত্রে টিস্যু যখন যে ব্রাশটাতে আমরা পেন্ট করি ব্রাশটা যখন আমার জলে ভিজিয়ে নিই জলে ভিজিয়ে নেওয়ার পরে যখন আমরা একটি টিস্যু দিয়ে ব্রাশটা একবার ড্যাপ করে নিই তারপর যদি আমরা কালারটা করি তখন একটা খুব ভালো কালার আসে বা খুব ভালো কালারটা পেপারে সঙ্গে আটকে যায় এই টিপসটা আমার জানা আছে আর এই টিপসটা আমাকে শিখিয়েছিলেন আমাদের যে আঁকার শিক্ষক তিনিই শিখিয়েছিলেন এই টিপসটাতে প্রচুর পরিমাণে উপকার আমার হয় এবং আমার আঁকাটি খুব পরিমাণে আকর্ষণীয় হয়ে ওঠে এই টিপসটি অনুসরণ করার জন্য আমি কোনো অনলাইন সার্চও করি নি বা কোন রকম বইও পড়ি নি এই কৌশলটি আমাকে শিখিয়ে দিয়েছিলেন আমাদের অঙ্কন শিক্ষক এবং তাতে আমি খুব উপকৃতও হয়েছি এবং খুব লাভবানও হয়েছি এই টিপসটিতে ওয়াটার কালার করার সময় খুব সাহায্য করে এই টিপসটি আমাকে তারপর আমার খুব ভালো ভালো আঁকতেও হয় এই টিপসটি আমাকে খুব সাহায্য করার পরে আমার আঁকাগুলো আর খুব ভালো আকর্ষণীয় হয়ে ওঠে